দিদি ভালো আছো হ্যাঁ আমি শুনলাম তুমি হচ্ছে বাঁকুড়ার ওই অ্যা স্কুলে স্কুল স্কুলটাতে তুমি ডিগ্রী কোর্সের জন্য ভর্তি হয়েছ হ্যাঁ আমি তো ভর্তি হবো ভাবছিলাম কেমন কী বুঝছো ভালো তো ও আমাকে একজন তোমার নম্বরটা দিলো তাই তোমার কাছ থেকে জানছিলাম তো তুমি তো ভর্তি হয়েছো কি না ওখানে কেমন পড়াচ্ছে মানে টিচাররা কেমন ও তা অন্যান্য হোস্টেলের যেরকম হয় আর কি অসুবিধে ওরকম কিছু নয়তো আর তুমি তো হোস্টেলেই থাকো আর হো হ্যাঁ আমি ওই থাকলে তো হোস্টেলেই থাকবো ওখানে আমি হো না না আর একজন ফ্রেন্ড আছে সে ভর্তি হবে আমরা দুজন একসাথেই থাকব একসাথেই ভর্তি হবো আর কি ওকে আমি সায়েন্স নিয়ে পড়বো আমি বলছি ওখানে হোস্টেলের ওই থাকা খাওয়ার মানে ওই যেই ফিস দিতে হয় ওইটা মানে স্কুল থেকে নেয় না ওটা আলাদা করে আরো দিতে হয় ও ও তুমি তো ওখানেই খাওয়া দাওয়া করো তাই তো বলছি যে রান্নাবান্না কেমন মানে কেমন রান্না করে ও আর ওখানে মানে র্যাগিং ট্যাগিং কিছু ওই সবের ব্যবস্থা নেই তো মানে ওই সব কিছু নেই আচ্ছা তাহলে আমি তো ভাবছিলাম যে ভর্তি হবো ওই জন্য তোমার কাছে জানছিলাম কেমন আচ্ছা তাহলে আমি আর দু তিন দিনের মধ্যেই ওইখানে ভর্তি হতে যাবো ভাবছিলাম তাহলে বাড়িতে বলবো সেরকম আমার যেই বান্ধবীটা আছে তাকেও বলবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে রাখছি দিদি